হ্যাঁ বলছি কলেজে গিয়েছিলিস ও আচ্ছা আচ্ছা না আমি যাইনি তো ওই জন্য ফোন করলাম বলছি ক্লাস হয়েছে না আমি তো কথাবার্তা চলছে ভর্তি হব তা বলছি ওখানে ওই কেমন কী অ্যাডমিশন ফিজ কত টাকা কী ভর্তি হচ্ছে ওগুলো জানব বলেই ওখানে কত টাকা কী নিয়েছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ও আমার ফর্ম ফর্ম ফিল আপ আমার হয়ে গিয়েছে ঠিক আছে এবার শুধু ওই অ্যাডমিশন ফিজটা দেওয়ার কথা ছিল আমি ভাবলাম তাহলে একটু কথা বলে নিই যেহেতু একসঙ্গে ছিলাম আমরা এবার আমি ওই বোসেই বোস ইনস্টিটিউটেই কিন্তু অ্যাপ্লিকেশন করা আছে শুধু ওই অ্যাডমিশনটা আর ওই ফিজটা খালি জমা দিতে হবে ওই জন্যই জানতে চাইলাম যে কত টাকা নিয়েছে তোর কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর স্যারগুলো কেমন কেমন আচ্ছা আচ্ছা আর কলেজ কলেজ গ্রাউন্ড কেমন কলেজ গ্রাউন্ডটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে